আমার লাগানো গাছের স্বাস্থ্যের জন্য আমি আমাদের বাড়ির গার্ডেনের মালির কাছ থেকে সাহায্য নিই কারণ তারা ছোট তারা ছোট গাছকে বড় করে তোলার কাজ করে এবং তারা তাদেরকে স্বাস্থ্য ও পরিমাণ মতো জল কখন কী জিনিস দেওয়া উচিত সেটা তারা বলতে পারবে তারপরে আমি আমাদের বাড়ির মালির কাছ থেকেই আমার গাছের যত্ন সহকারে বা বা স্বাস্থ্য সহকারে জানতে বেশি ইচ্ছুক থাকি তাছাড়া আমাদের এখানে যে নার্সারি থাকে নার্সারিদের হেড বা নার্সারিতে যে কাজ করে যে মানুষজন তাদের কাছ থেকেও আমি সাহায্য নিয়ে থাকি আমাদের গাছের স্বাস্থ্যের সম্পর্কে সব কিছু জানার জন্য এবং কোন সময়ে গাছকে ছায়াতে বা কোন সময় গাছকে রোদে রাখতে হবে এবং তাকে তাতে কী কী ধরনের প্রোটিন বা কী কী ধরনের সার বা রাসায়নিক দিতে হবে বা কোন কোন পোকামাকড়ের কাছ থেকে আমার লাগানো গাছকে দূরে রাখতে হবে বা কী কী কীটনাশক তার উপর স্প্রে করতে হবে সেই হিসেবে আমি তাদের কাছ থেকে বেশিরভাগ সাহায্য বা স্বাস্থ্যের জন্য পরামর্শ নিয়ে থাকি